স্বপ্না এজেন্সি হ্যাঁ বলছি আমার গত আগামীকাল একটা গাড়ি ইয়ে করেছিলাম রাত দশটার সময় বুক করেছিলাম আমাকে ওরা সুরক্ষিতভাবে ড্রাইভার ভাই পৌঁছে দিয়েছে দুটোর সময় পৌঁছে দিয়েছে এবং ফ্যামিলি নিয়ে বাচ্চা নিয়ে আমি সুরক্ষিতভাবে পৌঁছাতে পেরেছি ড্রাইভার দাদা খুব ভালো ড্রাইভিং ড্রাইভিং করে এবং খুব ভদ্র ব্যবহার উনাকে আমি বকশিশও দিয়েছি এবং আপনাদের এর পরে যখন আমরা আবার গাড়ি লাগবে তখন আপনাদের গাড়িই বুক করব ড্রাইভার দাদাকে আমি বকশিশও দিয়েছি এবং পরবর্তী ক্ষেত্রে আপনাদেরকে ফোন করব আপনারা যদি সেইভাবে গাড়ি ইয়ে করেন প্রোভাইড করেন ঠিক আছে ধন্যবাদ